নাচ মানুষকে অনেকটা সুস্থ থাকতে সাহায্য় করে আসলে মানুষ যখন নাচ করে সেই সময় মানুষ গান শুনতে শুনতে নাচ করে কয়েকটি ক্ষেত্রে অবশ্য ব্যতিক্রম রয়েছে তাদেরকে আমরা নাচ পাগল মানুষ বলে থাকি যখন মানুষ নাচ করে তখন তার মধ্যে একটি অদ্ভুত আনন্দ এবং উদ্দামের সঞ্চার ঘটে যার মাধ্যমে সে একটি প্রচণ্ড পরিমাণে আনন্দ অনুভব করে শৈশবকালের পর থেকেই মানুষের বয়েস যখন ছয় থেকে সাত বছর হয় তখন থেকে সে নাচ শেখা আরম্ভ করে এবং নাচ শেখার পরে সে প্রত্যহ নাচকে অনুসরণ করে জীব বিজ্ঞানীদের মতে না মানুষ নাচ করার সময় বা গান করার সময় গান শোনার সময় একটি হরমোন বিশেষ ধরণের নিঃসৃত হয় যেটি মানুষকে খুশি করতে বা খুশি রাখতে সাহায্য় করে থাকে